হ্যাঁ এরকম একবার হয়েছিলো তখন আমি কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট ছিলাম তা সেই সময় কলেজ থেকে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয় তো ওই রকমই হয়েছিলো বিভিন্ন রকম অনুষ্ঠান ছিলো ডান্সেরও অনুষ্ঠান ছিলো তা গানের জন্য আমাকে খুব জোরাজোরি করাতে আমি পার্টিসিপেট করেছিলাম গানটা রেয়াজও করেছিলাম ভালো প্র্যাকটিসও করেছিলাম কিন্তু অত হলের মধ্যে অত স্টুডেন্ট গার্জিয়ান টিচাররা থাকবে তাদের সামনে গাওয়া মানে একটা বিশাল ব্যাপার একা সবাই গাইতে পারে নিজে একা কিন্তু স্টেজে ওটা যখন পারফরম্যেন্স করতে হয় তখন কিন্তু খুব একটা মানে নার্ভাসনেস হয় তা যাই হোক আমি কাটিয়ে উঠেছিলাম ঠিকই প্রথম প্রথম দিন একটু মানে ঘাবড়ে যাচ্ছিলাম তারপর আস্তে আস্তে যখন শুরু করলাম আস্তে আস্তে গানটা ভালোই গাইলাম দেখলাম সবাই বেশ মনোযোগ দিয়ে গানটা শুনল তবে আমি একটু নিজেও একটু স্যাটিসফাই হলাম যে যাক আমি একটা স্টেজে পারফরম্যেন্স করতে পেরেছি তা সবাই বললো গানটা খুব ভালো হয়েছে একটু প্রথম দিকে নার্ভাসনেস সবাই চোখে সেটা পড়েছে যে আমি নার্ভাস হয়ে গেছি যতই হোক টিচারদের সামনে পারফরমেন্স করা সে যতই কলেজে পড়ো আর যতই স্কুলে পড়ো একটা টিচারের সামনে করা মানে বিশাল একটা রেসপেক্টের ব্যাপার তা সেই পারফরমেন্সটা করেছিলাম আমার খুব ভালো লেগেছিলো আর ওইটাই আমার প্রথম পারফরম্যেন্স ছিল যে আমি কলেজে আমি করেছিলাম স্কুলে কোনো দিনও ওই রকম করিনি সাহসও সেই রকম হয়নি কেন টিচারদের আমি খুব ভয় পেতাম আর ভালো লেগেছিলো জিনিসটা টিচাররাও বলেছিলো যে খুব ভালো করেছো প্রথমটা একটু নার্ভাস হয়ে গিয়েছিলো সেটা দেখাই যাচ্ছিলো কিন্তু ভালো করেছ ভালো লেগেছে সেই অভিজ্ঞতাটা আমি কোনো দিনও ভুলতে পারি না আমার খুব ভালো লেগেছিলো সেই জিনিসটা